আমাদের পুরুলিয়া জেলা রুক্ষ শুক্ষ জেলা তাই এখানকার বেশিরভাগ মানুষকে কৃষিকাজের উপর নির্ভর করতে হয় কিন্তু ঠিক ঠাক সেচ ব্যবস্থা না থাকায় কৃষিকাজও এখানে হয় না পুরুলিয়া জেলার স্বাস্থ্য ব্যবস্থাও ঠিক ঠাক নেই অসুখ বিসুখ হলে কাছাকাছি কোনো হাসপাতাল না থাকায় দূরদূরান্তে যেতে হয় হাসপাতালে গিয়েও যখন ডাক্তার বা ঠিকঠাক পরিষেবা না পাওয়া যায় তখন আমাদের নিরাশ হতে হয় পুরুলিয়া জেলার যাতাযাত ব্যবস্থাটাও ঠিক ঠাক নেই ট্রেন বা বাস ধরতে আমাদের অনেক দূরে যেতে হয় এবং ঠিক ঠাক শিক্ষা ব্যবস্থাটাও না থাকায় আমাদের অন্যত্র পড়াশোনার জন্য যেতে হয় নেতাদের কাছ থেকে সাধারণ মানুষের সাহায্যর দরকার কিন্তু নেতারা সেই সাহায্যের দেওয়ার জন্য প্রতিশ্রুতিও দেয় এবং বারবার তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তাই সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্যের আশা ছেড়ে দেয়